আচ্ছা বলুন

আচ্ছা পুরো বকখালিটা ঘুরবেন বলছেন হ্যাঁ মৌসুমী মৌসুমী মৌসুমী আইল্যান্ড আছে হেনরি আইল্যান্ড আছে তারপরে ফ্রেজারগ ফ্রেজার সাহেবের বাংলো আছে ঠিক আছে আরও অনেক হ্যাঁ বলুন আরও অনেক জায়গাই আছে ঘোরানো যাবে সব কিছু আপনাদের ঘোরাবো সারা দিনে আপনাদের দিতে হবে আপনার বারোশো টাকা মতো দিলে হবে ম্যাডাম বারোশো টাকায় এবার বলুন তো সারা দিন ঘুরবো ঘোরাবো না তাহলে সব জায়গায় নিয়ে যেতে হবে আপনার ধরুন প্রায় সাত আট জায়গায় মানে ঘোরাতে হবে আপনাদেরকে তার তো সারা দিনে তো বারোশো টাকা না দিলে তো লস হয়ে যাবে না আমার ম্যাডাম বলুন হ্যাঁ হ্যাঁ সাইট সিন সাইট সিন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব কিছুই সব কিছুই দেখাবো আপনার সাইট সিন দেখাবো সকালে এবং আপনার ফ্রেজারগঞ্জ মানে তারপরে হেনরি আইল্যান্ড তারপরে ফ্রেজার সাহেবের যেটা বাংলো আছে আরও অনেক জায়গাই আছে আপনারা যা বলবেন আমি নিয়ে যাবো এবং আরও অনেক জায়গা যেগুলো আপনারা চেনেন না আমি সেখানেও নিয়ে যাবো আপনাদের দেখাতে ঠিক আছে মৌসুমী আইল্যান্ডটার আপনার বকখালি থেকে যেতেই কুড়ি মিনিট মতো সময় লাগে আচ্ছা তাহলে ঠিক আছে আমি নিয়ে যাবো কিন্তু আপনারা সকালে কখন আসছেন বলুন দেখি কারণ আপনার সাইট সিন দেখতে গেলে আপনার সময় লাগবে তো সকাল ওই মানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে না গেলে হবে না আর ছটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে এরকমই সময় না নিলে তো আপনারা সাইট সিন দেখতে পাবেন না আচ্ছা ঠিক আছে আপনারা যখন তখন আমি চলে যাবো আর আপনারা মানে কোথা থেকে মানে কোথা থেকে কোথায় যেতে হবে আমাকে আপনারা কোথায় আছেন মানে কোন গীতাঞ্জলি হোটেল আচ্ছা ঠিক আছে হ্যাঁ গীতাঞ্জলি হোটেল ঠিক আছে গীতাঞ্জলি হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই সকালে আপনি কল করে দেবেন আর আপনি ওই লাইভ লোকেশানটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি মানে এই নম্বরে আপনি লাইভ লোকেশানটা পাঠিয়ে দেবেন তাহলে আমি আপনার ওই হোটেলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো আপনারা রেডি হয়ে আসলে তাহলে আমি সকলকে নিয়ে যাবো ঠিক আছে আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম